আমার মনে হয় দিনের দিন যেভাবে চাকরির সংখ্যা কমে চলেছে তাতে অনুসারী শিল্প হিসাবে ছোটোখাটো হস্তশিল্প এবং কুটির শিল্পের উপরে সরকারের জোর দেওয়া উচিত এবং সেটা স্কুলের সিলেবাসের আওতাধীন করা উচিত যাতে করে ছেলেরা তাদের বৃত্তিমূলক কাজকর্মগুলো শিখে যায় তার সাথে সাথে কী হয় যাতে পড়াশোনার পর তাদেরকে বসে থাকতে না হয় তারা রোজগারের ব্যবস্থাটা অন্তত করে নিতে পারে যেমন ধরুন কম্পিউটার হ্যাঁ শেখা এবং বিভিন্ন ধরনের কম্পিউটারের হার্ডওয়ারের কাজ যেগুলো রিপেয়ারিংয়ের কাজ এবং মোটর মোটরবাইক রিপেয়ারিং ইলেকট্রিক ওয়ারিং এইসমস্ত কাজগুলো যদি আমাদের স্কুলের মধ্যে শেখানো হয় তাহলে কী হবে ছেলেমেয়েদেরকে অন্তত কাজের জন্য বসে থাকতে হবে না যে সবাইকে স্কুল মাস্টার হতে হবে সবাইকেই শিক্ষক হতে হবে কি প্রফেসর হতে হবে এই পেশার সাথে থাকতে হবে সবাইকে ডাক্তার হতে হবে সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে তাছাড়া আর কোনও প্রফেশন নেই আর কোনও পেশা নেই এটা হয় এই কারণেই আমরা তাদেরকে অনুসারী শিল্প যেগুলো আছে আমরা সেই শিল্পের কাজগুলো আমরা তাদেরকে শেখাই না ছোটোবেলা থেকে তাদেরকে শেখাই যে আমাদের কাজ বলতে এই ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার এইগুলোই আছে তার পাশেও যে মানুষ জীবিকা অর্জন করতে পারে ভালো টাকা রোজগার করতে পারে অন্যান্য কাজ করে সেটা তারা জানে না এর জন্যেই সমস্যা হয় সরকারের এটা দেখা উচিত